হ্যাঁ আমার যোগব্যায়াম অনুশীলনে সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে কারণ আমি ছোটোবেলা থেকে যোগব্যায়াম করতে ভীষণ ভালোবাসতাম তাই যখন ছোটোবেলায় ব্যায়াম করতাম বাড়িতে মা সেটা দেখে খুব আনন্দ পেত তাই আমাকে একটা ছো্টো মাস্টারের কাছে দিয়েছিল যাতে আমি যোগব্যায়ামটা ভালোভাবে শিখতে পারি সেই কারণে আজ আমি শিখে যখন বড় হলাম স্কুলে করতাম প্রাইভেটে করতাম যখন টিফিন দিত তখন আমি যোগব্যায়ামটা করতাম করে করে সবাইকে দেখাতাম আর বাকি বন্ধুরাও কিন্তু আমার মতো যোগব্যায়াম শিখেছিল কিন্তু আমি যখন বড় হলাম আজ আমি সাংসারিক হলাম তখন কী করলাম একটা স্কুল খুললাম ব্যায়ামের স্কুল ছোটোখাটো একটা স্কুল করলাম সেখানে সবাইকে বললাম যে তোমরাও এসো তোমরাও এসে দেখে যাও কীভাবে যোগব্যায়াম করতে হয় আমার এই যোগব্যায়ামে তোমরাও যোগদান করো দেখবে তোমাদেরও শরীর মন দুইই ভালো থাকবে তাই এখানে পাড়ার মা কাকিমারা সব বিকেলে আসত বিকেলে এসে যোগব্যায়াম করত তারা যোগব্যায়ামে কিন্তু খুব ভালোভাবে মন দিয়েছিল তা বা তারা কিন্তু অবহেলিত একদম করছিল না প্রতিদিন বিকেল পাঁচটা হলেই মা কাকিমারা নিয়মিত কিন্তু আমাদের বাড়িতে চলে আসত এই যোগব্যায়াম করতে যোগব্যায়াম করতে তারা কিন্তু খুব খুশিভাবে করেছিল বলেছিল খুব সুন্দর করেছিস এভাবে যদি আমি নিজেও যোগব্যায়াম করি আর অপর পাঁচজনকেও যোগব্যায়াম শেখাই তাহলে তিনারাও কিন্তু পরবর্তীকালে যোগব্যায়াম করে আর বাকি পাঁচ দেন পাঁচ জনকেও কিন্তু শেখাতে পারবে এইভাবে আমার সময়ের সাথে সাথে বিকশিত হয়েছিল নিজেও যোগব্যায়াম শিখিয়েছি আর অন্যদেরকেও শেখাতে সাহায্য করেছি